আমার এলাকায় প্রধান কথ্য় উপভাষা হলো বঙ্গালী উপভাষা এই ভাষায় আমার এলাকায় বেশিরভাগ মানুষ কথা বলে বেশিরভাগ মানুষ এই ভাষাতে কথা বলে আমার এলাকার প্রধান উপভাষা হলো বঙ্গালী উপভাষা